হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার দাদা হ্যাঁ আমি নদীয়া জেলা থেকে বলছি হ্যাঁ বলছি আমরা বেড়াতে যাব আর কি আপনার এই নাম্বারটা দেখলাম একটা মিষ্টির দোকানের কাচে আপনি বেড়াতে নিয়ে যান তো হ্যাঁ হ্যাঁ তো আমাদের অনেক দিন ধরে বেড়াতে যাবার ইচ্ছে আছে আর কি ফ্যামিলি ট্যুর মিলে যে সবাই বেড়াতে যাব ছেলে মেয়েদের এখন স্কুল সব ছুটি হয়েছে এখন ছুটি হয়েছে তাই সবাই মিলে একটু বেড়াতে যাবার এ ছিল তো আপনি পুরী দীঘা ওই সব জায়গাগুলো একটু নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা না আমি অনেক জায়গার খবর নিয়েছি সেখানে বাস টাসগুলো ঠিক মতো সেভাবে ভালো ছিল না আর কি সেই জন্যেই নাম্বারটা যখন দেখলাম তখন ভাবলাম যে তাহলে এটাতেই করে দেখি এটাতে যাওয়া যায় কি না আচ্ছা আচ্ছা সেই কারণেই আমি ফোনটা লাগালাম আর কি তাহলে কত কী ভাড়া টাড়া লাগবে আমাদের হচ্ছে পাঁচজন যাব আর কি বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ আমরা পাঁচজন ও আচ্ছা আচ্ছা একটু কম করলে ভালো হতো অনেক টাকা বলছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম সে তো বুঝতে পারছি যে বাচ্চা টাচ্চা নিয়ে সব যাওয়া হবে তো ফ্যামিলি ট্যুর একটু পয়সাটা একটু কম করলে একটু সুবিধা হতো আর কি আর ওখানে খাওয়া দাওয়া রুম ভাড়া সব আপনারাই দিচ্ছেন তো ও আচ্ছা আচ্ছা সেভাবে বাড়িতে বলতে হবে হুম হুম হুম সেভাবে বাড়িতে বলতে হবে খাওয়া দাওয়া যদি আপনারা দেন তাহলে থাকা টাকা সেসব ওখান থেকে হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আমরা তাহলে পাঁচজন যাব আর এমনি ড্রাইভার টাইভার সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা হবে না তো অনেক ক্ষেত্রেই হ্যাঁ অনেক ক্ষেত্রে ড্রাইভার টাইভার নেশা টেশা করে থাকে সে কারণের ক্ষেত্রেও অসুবিধা হয় গাড়িতে চাপতেও আজকাল ভয় লাগে বাসে করে আচ্ছা আচ্ছা সেই কারণের জন্য আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে যাব তো অনেক দূর এই জন্য আমাদের একটু অসুবিধা দেখে নিতে হবে সব কিছু যে সব কিছু ঠিকঠাক আছে কি না সেই হিসাবে আমরা বেরবো আর কি হুম হ্যাঁ সে তো অবশ্যই আপনি তাহলে অফিসটা আমাকে একটু এতে পাঠিয়ে দেবেন তাহলে একটু সুবিধা হবে ফোনতে ফোনেতে ফোনেতে একটু হ্যাঁ ফোনেতে একটু পাঠিয়ে দেবেন তাহলে আমার যেতে একটু সুবিধা হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইল আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা রাখছি তাহলে হ্যাঁ